বাজেটবান্ধব ট্রিপ যদি বলেন আমার কাছে চিরকালীন দীঘা কতবার গিয়েছি গুণে বলতে পারব না কারণ আমার বাড়ির পাশেই কখনও ওই সকালবেলা উঠে বাসে বসলাম সোজাসুজি দীঘায় গিয়ে নামলাম চার পাঁচ ঘণ্টা বাদে আবার যখন ফিরি একদম বাসে টিকিট কাটলাম আবার একদম বাড়ির সামনে এসে নামলাম এভাবেই সব থেকে যদি বাজেটবান্ধব ট্রিপ বলা হয় আমার কাছে দীঘা ট্রেনেও গিয়েছি বাট সব সময় মনে হয়েছে যে আমার কাছে বাজেটবান্ধব ট্রিপ যদি কিছু থাকে সে হচ্ছে চিরকালীন দীঘা